আমার কাছে হিরোপুচ নামে একটি মোটর সাইকেল আছে সেটি নিয়ে আমার বিরাট তিক্ত অভিজ্ঞতা তার কারণ আমি এত সমস্যায় পড়ি ওই মোটর সাইকেলটি নিয়ে যে সেটা মানে মুখে প্রকাশ করতে পারছি না কারণ এটার কোনো গিয়ার নেই এটার কোনো হাতে ব্রেক কোনো পায়ে ব্রেক নেই তার ফলে ব্রেকের তার যখন তখন কেটে যায় এবং ম্যাগনেটিক পাওয়ার ফলে তো সেখানে যখন তখন স্টার্ট নেয় না রাত্রে গাড়ি রেখে দেওয়ার পরে সকালে যদি স্টার্ট করতে চাই স্টার্ট করতে সমস্যা হয় এর ব্যাটারি নেই তার ফলে কি আমি প্রচণ্ড সমস্যার মুখে পড়ি এবং এই গাড়িটি আমি বিক্রি করে দেব ভাবছি তার কারণ এর দুদিন ছাড়াই আমাকে গ্যারেজে নিয়ে যেতে হয় এটি বাগানোর জন্য রিপেয়ার করার জন্য ঠিক করার জন্য মানে এটা নিয়ে যে আমি এতো সমস্যায় পড়ছি সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না মানে একটা বড়ো তিক্ত অভিজ্ঞতা আমার এই মোটর সাইকেলটি নিয়ে আমি সবাইকে বলবো এই ধরনের মোটর সাইকেল কেউ যেন না কিনে কিনলে তারাও কিন্তু আমার মত সমস্যার সম্মুখীন হবে এবং যে সমস্যার আমি সম্মুখীন হচ্ছি সেই সমস্যা এত বাজে সমস্যা সেটা বলার নয়